গতকাল রাত্রে ফোন করে একটি ওলা বুক করেছিলাম দমদম থেকে ব্যারাকপুর স্টেশান যাওয়ার জন্য আমার একটা কাজ ছিলো সেই জন্যে আমি ওই ওলাটা বুক করেছিলাম বা ক্যাবটা বুক করেছিলাম নাহলে আমি হয়তো অন্য কোনো মাধ্যমে চলে যেতাম হয়তো ক্যাবে গেলে তাড়াতাড়ি যেতাম বা তাড়াতাড়ি অন্য সময় যায়ও দেখেছি এবং আপনাদের এখানে যেহেতু আমি নিত্য যাত্রী তাই আমি ভেবেছিলাম হ্যাঁ হয়তো ঠিকঠাকই হবে তো দেখলাম যে আপনাদের ব্যবহারটা সেরকম আসলো না তো ক্যাবওয়ালা একটা টাইম দিলো এবং সেই টাইমে সে এসলে পৌঁছোলোই না এর ফলে আমি ট্রেনটাই ধরতে পারলাম না পরের ট্রেন ধরে ভাবলাম চলে যাবো আপনাদেরকে তো পেমেন্টও করে দিলাম সব কিছুই ঠিক আছে দিয়ে আমি চলে আসলাম ক্যাব ড্রাইভার আমাকে বললো অসুবিধে নেই কোনো ম্যাডাম আপনি চলে যান পরের ট্রেনে গেলেও কাজ হয়ে যাবে আমি গেলাম আমি ভাবলাম হ্যাঁ হয়তো কিছু হবে কিন্তু আমি জানতাম যে ওই সঠিক সময়ে না পৌঁছোতে পারলে কাজটা হবে না তারপরও আমি গেলাম কিন্তু টাকাও নিলেন সবই নিলেন তো যেহেতু যাত্রীরা প্যাসেঞ্জাররা বা যাত্রীরা তারা টাকা দিচ্ছে তারা তাদের কাজের জন্য বা সময়ের জন্য তো তারা টাকা দিচ্ছে আপনাদের পারিশ্রমিক আপনাদেরকে দিচ্ছে তালে আপনারা আপনাদের ব্যবহারটা কেন বজায় রাখছেন না আমি ভাবতে পারছি না যে আপনাদের কাছ থেকে এরকম একটা হতাশা হতাশাজনক ব্যবহার আমি পাবো আমি চেয়েছিলাম বা ভেবেছিলাম যে আমার কাজটা আমি পূর্ণ করতে পারবো এবং সঠিক সময়ে ট্রেন ধরতে পারবো কিন্তু ক্যাব ড্রাইভারের এরকম ব্যবহারটা আমি একদমই আশা করি নি কিন্তু ওই সঠিক সময়ে তাহালে সে বলতে পারতো যেস্ তার হবে না সে ক্যাবে এক রকম সময় দেখাচ্ছে আমাকে বা আমাকে বলছে এক রকম সময় সে পোঁ এসে পৌঁছেছে আরও দেড় ঘন্টা পরে তাহালে বলুন একটা ট্রেন মিস করে দিলাম মানে আমার কতোটা সমস্যা হয়ে গেলো তো ক্যাব ড্রাইভার যদি আমাকে বলতো আমি তাহলে ঠিক আছে পের টাকা দিয়েছিলাম তাহলে সেই টাকাটা ব্যাক কি করবেন করবেন না জানি না কিন্তু আমি অন্য কোনো মাধ্যমে চলে যেতাম সেক্ষেত্রে আমার টাকাটাও যেতো না বা কিছুও হতো না যেহেতু আমার কাজটাও হলো না ওখানে যেয়ে একে দেড় ঘন্টা পরে এসে তাহলে আমি ট্রেন সে সময় চলে গেছে আমি গিয়ে কী করবো তো আমি গেলাম তারপর কিন্তু যেহেতু আমি কাজটা সাকসেসফুল হয় নি আমি চাইবো যে আপনারা আপনাদের ব্যবহার বজায় রাখুন এবং আমাকে আমার টাকাটা ফেরত দিন আমি যেহেতু যেয়ে কাজই করতে পারি নি তাহলে কাজটা করে তো কোনো লাভ হচ্ছে না না আপনার টাকাটা আপনাদের ঠিক পেয়েছেন তো আমি চাইবো আপনাদেরকে রিকোয়েস্ট করবো বারবার ধরে আমার টাকাটা যাতে রিসে রিফান্ড করে দেন নাহলে কিন্তু সমস্যা হবে নেক্সট টাইম থেকে আমি অন্য কোথাও ক্যাব বা ওলা বুক করবো আপনাদের সংস্থায় ফোন করে বুক করবো না কারণ এখানে টাকাও আপনারা রিফান্ড দেবেন না আপনাদের ব্যবহার ঠিক থাকবে না তো সেই জিনিসটা তো ঠিক দেখায় না তাই না তো আমি চাইবো যে আপনারা আপনার আমার টাকাটা রিফান্ড করে দিন অবশ্যই চেষ্টা করুন প্লিস আমি রিকোয়েস্ট করছি আবারও যে টাকাটা রিফান্ড করুন যে কোনো মূল্যে বা যে কোনোভাবে